বিগত পাঁচ দিন আগে যে আমি কলমটি নিয়েছিলাম সেটি খুব মোটা তাই আমার ধরতে খুব অসুবিধা হয় এবং কলমটির যে ঢাকনাটা সেটা ফাটা এসেছে